হ্যাঁ আমার পোলট্রি ফার্ম আছে আমার নিজস্ব পোলট্রি ফার্ম আছে সে আ পোলট্রি ফার্ম আমার ঘরের পাশেই আছে সেই পোলট্রি ফার্মে যে মুরগিগুলো থাকে তাদের দেখভাল করা তাদের কোনো রোগজ্বালা হওয়া সবকিছুই আমাকে দেখতে হয় ও পোলট্রি ফার্ম বাড়ির পাশে থাকলেও পোলট্রি ফার্মের পাশে অনেক বাড়ি আছে তো সেইখানকার বাড়ির লোকেরা অনেক কমপ্লেন করেছে কেন ওইখান মানে পোলট্রি ফার্মের প্রচণ্ড দুর্গন্ধ পাওয়া যায় তো পাড়া প্রতিবেশীরা সেই নিয়েও অনেক কমপ্লেন করেছে অনেক কিছু মধ্যে আমাকে ট্যাকেল করতে হয়েছে পোলট্রি ফার্ম মানে চালানো অনেক সমস্যার সমাধান